হ্যালো বলছি দাদা ওই মাছ তো এ চালানে তো রেট ফেট এতো হাই আসলো কী করে এ তো মাছ টাছ দেখা মুশকিল যাচ্ছে না একসাথে জিনিসের দাম এতো বেশি এতো ও এরম মার্কেটে এখন ধরুন আগের মাছ রয়েছে অনেকের কাছে তারা সব ফ্রিজ করে রেখে দিয়েছে আমরা এখনকার যে মাছ পাবো সেই মাছগুলো সব খরচা করতে পারবো না তাই না মানে হিসেব মতো আমাদের এখন এই ইলিশ মাছ বাদ দিয়ে বেচতে হবে এবার ইলিশের তো কাস্টোমার থাকে তালে কী করে ছাড়বো যাই হোক এ সপ্তাহে একটু রেট ফেট কম আরে একটু কোনো সম্ভাবনা আছে গত সপ্তায় আমাদের রেটদের আটশো করে ছেড়েছিলেন

সাড়ে পাঁচশো তো বা তা হবে এখনই মোটামোটি যাই হোক সেগুলো আমার ওই এই এটা পঞ্চাশ কেজির মতোন একটা বড় পেটি রেখো হ্যাঁ পঞ্চাশ কেজির মতোন আমার ধরে রাখুন আর এই ভেটকি ভেটকির রেট কী যাচ্ছে সাড়ে চারশো পাঁচশোর মধ্যেই আসবে ও আচ্ছা আচ্ছা সে হলে অসুবিধা নেই ঠিক আছে ভেটকিটা আপনি এরকম ধরুন কুড়ি পঁচিশ আপনার চল্লিশ কেজি মতন ভেটকি ধরে রাখুন ঠিক আছে চল্লিশ কেজির মতোন ভেটকি আর এ আর রেটটা দেখুন আর একটু যদি কম সম করে এটা করা যায় হ্যাঁ আমাদের বাজার খুব একটা তো ভালো না ঠিক আছে ঠিক আছে দাদা একটু কাস্টোমার আছে আমি ছাড়লাম তালে